হ্যাঁ আমি কিছু বিনোদনমূলক কাজের সাথে জড়িত আছি তার মধ্যে ওতে হচ্ছে আমার চলচ্চিত্র আছে আমি ইউটিউবের মাধ্যমে কাজ করে থাকি এবং ইউটিউবের মাধ্যমে যে বিনোদনগুলো হয় সেইগুলো আমি একটু মানে নিজে উপভোগ করে থাকি এবং ওই বিনোদনমূলক কাজগুলোও করে থাকি এবং বন্ধুদের সাথেও অনেক ধরনের বিনোদন দেখে থাকি ওটা মাসে কিছু কিছু সময়ে যে ধরনের চলচ্চিত্র বা সিনেমাগুলো যে আমাদের নিকটবর্তী সিনেমা হলে বেটানো থাকে সেইগুলো আমরা দেখতে একসঙ্গে এবং একটু আনন্দ উপভোগ করি সিনেমাটা দেখে এবং মজা লা মজা পাই একটুখানি যে সময়টুকু আমাদের দরকার ছিল সেই সময়টুকু বন্ধুদের সঙ্গে একটু স্পেন্ড করে নিই সিনেমা হলে তারপরে সিনেমা হলে খাওয়া দাওয়া তো রয়েছেই সঙ্গে মানে সব কিছুর ব্যবস্থা হয়তো আমরা করে নিতে পারি সেই কারণে কোনো অসুবিধা হয় না এবং এই বিনোদনমূলক ইয়ের সাথে আমাদের কিছু কেনাকাটাও রয়েছে এবং শপিং মল যে সমস্ত রয়েছে এম বাজার ভি মার্ট এইগুলোতেও আমরা একটু কেনাকাটা করে থাকি এবং বাইরে খাওয়ার জন্যও অনেক ধরনের যে মল রয়েছে যা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে গিয়েও আমরা খাওয়া দাওয়ার মাধ্যমে বিনোদন পেয়ে থাকি